হ্যালো হ্যালো আমি শর্মিষ্ঠা বলছি ম্যাম বলছি আজকে তো আজকে তো আমাদের আঁকার ক্লাস আছে তো আঁকার ক্লাস আজকে কটায় আছে সাড়ে চারটা না আচ্ছা ঠিক আছে বলছি যে কী নিয়ে যাবো আমাদের তো প্যাস্টেল কালার শেষ হয়ে গেছে মানে করা তো আজকে থেকে কী শেখাবেন আপনি ওয়াটার কালার হ্যাঁ দেখছি ম্যাম কিছুটা হয় হয়তো আছে নাহলে কিন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাম দেখছি যদি না থাকে আমি যাওয়ার পথে কিনে নেবো ঠিক আছে আর ম্যা আর ম্যাম বলছি আর আর কী লাগবে তুলি কতো নম্বর কী লাগবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাম আর ওই সামনের শনিবার দিন আমাদের বাড়ি কম্পিটিশন আছে মানে কী কম্পিটিশনে ঠিক কিরকম মানে আসবে মানে কিরকম

আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কেরকম থিমের ওপরে আসবে অনেক রকম তো টপিক থাকবে তো না যে কিরকম টপিকের ওপর আসবে না আপনি যদি একটু সাজেস্ট করতেন কীরকম ব্যাকাপ টপিক আসতে পারে

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাম তাহলে আজকে ওই সাড়ে ছটা নাগাদ যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ বো হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম একদম ঠিক আছে ঠিক আছে ম্যাম ঠিক আছে থ্যাঙ্কিউ ম্যাম রাখছি তাহলে